হ্যাঁ আমরা তো বাঙালি তাই বাংলা থেকে যখন বাইরের দেশে যাই তখন তো ইংরাজিতে অনুবাদ করতেই হয় সেক্ষেত্রে কিছুটা অসুবিধা তো হয় আমরা বাঙালি বাংলা ভাষায় সাবলীল বলে সেক্ষেত্রে সেটা চালিয়ে নিতে পারি কিন্তু যখন কোনো লেখার ক্ষেত্রে অন্য ভাষা থেকে বাংলায় করতে হয় তখন অনেক কিছু বাংলা শব্দ আমরা কিন্তু এখনও খুঁজে পেতে একটু অসুবিধা হয় সেটা আস্তে আস্তে কেটে যাবে বলেই আমি মনে করি